আমি গত মাসে রিলায়েন্স ডিজিটাল দোকান থেকে সানডিস্কের একটি পেনড্রাইভ কিনেছিলাম মোবাইলে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এটি অত্যন্ত ধীর গতিতে কাজ করে কাজ করার ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যেই এটি গরম হয়ে যায়